এটা কি গোদরেজের আসবাবপত্রের দোকান দোকান আচ্ছা বলছি আচ্ছা এখন গোদরেজের যে আলমারি রয়েছে ওটার মানে কীরকম কী দাম ওটার আচ্ছা এখন কী কী রকম মানে ডিজাইনের পাওয়া যাচ্ছে মানে পুরো কাঠের না অন্য কোনো প্লাই এই ধরনের আচ্ছা তো হচ্ছে ওটা মানে আমি যদি অর্ডার দিই তাহলে ওটা বানিয়ে দিতে কীরকম কত দিন টাইম লাগবে তা ওটা হচ্ছে মানে ওটা কি আমার বাড়িতে আপনারা দিয়ে যাবেন না হচ্ছে আমাকে মানে নিয়ে আসতে হবে ব্যবস্থা করে কোনো আচ্ছা তো ঠিক আছে আমি আমি হচ্ছে আসছি আপনার দোকানে যদি আমার কোনো পছন্দ হয় তাহলে আমি আজকেই নিয়ে নেব আর নয়তো না হলে আমি আমার মনের মতো ডিজাইন আপনাদেরকে জানাব আপনারা সেটার ওপর বানিয়ে দেবেন আমাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ আর ঠিক আছে আমি তাহলে রাখছি আমি তাহলে বিকেলে আসছি দেখা হচ্ছে